দক্ষ শ্রমিক কাকে বলছে যারা কতটা জমিতে কতটা সার কতটা বিষ কতটা জল প্রয়োজন ভালোভাবে জানে তাকেই বলা হচ্ছে দক্ষ শ্রমিক এবার কীভাবে চাষাবাদ করবে নিয়ম মেনে কিভাবে চাষ করতে হয় কতটা শ্রমিকদের বেতন দুশো পঞ্চাশ টাকা করে শ্রমিকদের বেতন যদি কেউ বেশী দিয়ে থাকে তাহলে শ্রমিকরা তাদের দিকেই চলে যায় এইভাবে শ্রমিকদের জোর আবদার বেড়েই যাচ্ছে এইজন্য তাদেরকে ধরে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে